স্মরণীয় মুহূর্ত বা ঘটনার কথা বলতে বললে প্রথমত স্মরণীয় মুহূর্ত হয়তো জীবনে অনেক রয়েছে বা ঘটনাও অনেক রয়েছে স্মরণীয় মুহূর্ত বা ঘটনার স্মৃতি যদি চারণ করতে যাই বহু ঘটনা হয়তো আজ ভেসে উঠবে কিন্তু সেসব কিছুর মধ্যে একটাকে তুলে নিয়ে আলোচনা করা যাক স্মরণীয় মুহূর্ত হচ্ছে জীবনে প্রথম দিন যেদিন স্কুলে পা রেখেছিলাম দিনটা ভেবেছিলাম হয়তো জীবনের সবচেয়ে কষ্টের দিন একটা বিশাল কষ্ট নিয়ে গিয়েছিলাম বিদ্যালয়ের প্রথম দিন কিন্তু শেষে হয়তো দেখলাম যেদিন ঢুকতে যতটা কষ্ট হয়েছিল বেরোতে তার থেকে বহুগুণ কষ্ট পেয়েছিলাম সেই বিদ্যালয় থেকেই প্রথমে হাজারো শোনা কথা সবার কাছে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে আলাপ পরিচয় শিক্ষক শিক্ষিকার বকুনি ইত্যাদি ভয়কে বুকের মধ্যে পুষে স্কুলে এগিয়ে গিয়েছিলাম বাবা মার হাত ধরে প্রথম দিন স্কুলে ঢুকি চোখের সামনে অসংখ্য ছাত্রী বুঝতে পারিনি ঠিক এতোটা ভিড়ের মধ্যে আমি নিজের জায়গাটা কোথায় করে নিতে পারবো তারপর ঠিক নিজের ক্লাসে বসা ক্লাসে বসে পাশের বন্ধুর সাথে অল্প স্বল্প গল্প সেই গল্পের মাধ্যমেই স্কুলের প্রথম বন্ধুত্ব তার সাথে ধীরে ধীরে পরিচয় কথাবার্তা এভাবেই এগোতে থাকে স্কুল জীবনের প্রতিটা মুহূর্ত প্রথম দিনটা তার সাথে টিফিন খাওয়া তার সাথে কথাবার্তা এ সমস্ত কিছুর মাধ্যমে কেটে যায় এক এক করে এক একটা সময় এক একটা মুহূর্ত বিভিন্ন শিক্ষিকা আসে আমাদের পড়ায় চলে যায় প্রথমদিন ঠিকমতোভাবে স্কুলের কিছুই বুঝতে পারিনি তারপর ছুটি হয় বাবা মার হাত ধরে আবার ফিরে আসি জীবনের এই দিনটা হয়তো সত্যিই চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে